আমি একটি ইংরেজি প্রবাদ বাংলায় অনুবাদ করেছিলাম যেটি হল কারুর পৌষ মাস কারুর সর্বনাশ এটি পড়ে আমার মনে হয়েছিলো যে প্রত্যেকটা মানুষের জীবনে সব সময় ভালো দিন থাকে না বা সব সময় খারাপ দিন থাকে না প্রত সব সময় এটি পরিবর্তনশীল আজ কারুর ভালো দিন আছে এবং অন্য কারুর সেটি খারাপ দিনও হতে পারে আবার আজ কারু খারাপ দিন আছে অন্য কারুর সেটি ভালো দিনও হতে পারে আজ ভালো আছে যে আজ ভালো আছে কিন্তু ভবিষ্যতে যে ভালো থাকবে তার কোনো সম্ভাবনা থাকে না এবং আরেকটা আমি ইংরেজি অনু প্রবাদ অনুবাদ করেছিলাম সেটি হল যে এক হাতে তালি বাজে না কোনো একটি কুকর্ম বা কোনো একটি বা বাজে কাজ কখনও একার দ্বারা হয় না মানে একা কোনো মানুষ করে না তার পেছনে এক অন্য অন্য কারুর অনুপ্রেরণা বা অন্য কারুর সঙ্গ থাকে তাই এখানে এক হাতে তালি বাজে না বলতে কোনো মানুষ একা সমান দোষী হয় না আবার আরেকটি বিষয় হচ্ছে যে কোনো কিছু তর্ক বা কোনো কিছু ঝগড়াঝাঁটি কখনও একটি মানুষের দ্বারা সম্পন্ন হয় না পরস্পর দুটি মানুষের সমান প্রতিক্রিয়ার ফলে সে ঝগড়াটা ঝগড়া বা কোনো তর্ক হয়